আমি খাবার অর্ডার দিতে চাই তো তাতে কোনো কুপনের উপলব্ধ আছে সেটা আমি জানতে চাই কারণ আমি এর আগেও ওরকম অনেক খাবার অর্ডার দিয়েছি তখন কিন্তু আমি পেয়েছিলাম যেমন একটা মোনালিসা রেস্তোরাঁ আর সেখানে কিন্তু আমি পেয়েছিলাম কুপন তো আমি জানতে চাই আমি এখানে যদি খাবার অর্ডার দিই আমি কি কুপন পাব আমি অনেকগুলো খাবারই অর্ডার দিতে চাই যেমন চিকেন কষা মটন কষা তার সঙ্গে ফ্রায়েড রাইস আমি আরও অনেকগুলো যেমন কোনো স্ন্যাক্স টাইপের জিনিসও অর্ডার দিতে চাই তো অনেকগুলো জিনিস তো আমি অর্ডার দেব তো সেই কারণে আমি জানছিলাম যে এতে তো ছাড় পাওয়া উচিত আর নইলে আমি কী করে অর্ডার দেব অন্যান্য জায়গায় তো দেখেছি তো আমি যেমন ও ছাড় পায় তবেই আমি অর্ডার দেব নইলে কিন্তু আমি অর্ডারটা দিতে পারব না